আমি ভাস্কর্য তৈরি প্রক্রিয়াটির সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করি এবং আমি একটি নির্দিষ্ট ধারণা মাথায় রেখে আমি অবশ্যই করি কারণ আপনি যখন কোনো কাজ করবেন আপনার মাথায় শুধু আপনি একটা প্রেশার থাকবে বা একটি টেনশান থাকবে যে আমাকে ওই কাজটি করতে হবে তো এভাবে মাথায় রেখে শুরু শুরু করি কাজ করার সময় অপদান আমাকে সাহায্য করতে দেন বলতে অবশ্যই দেয় সাহায্য সাহায্য আমার যে আর কি কলিগগুলো আছে ওরা আমাকে সাহায্য করে তো এটাই আর কি সাহায্য করে এভাবেই আর কি বোঝায় তো সবাইকে সাহায্য করা উচিত এবং আমাকেও করে সাহায্য